আপনাদের ব্যাপার স্যাপার কি বলুন দেখিনি আপনাদেরকে কখন থেকে আমি ফোন করে যাচ্ছি আপনারা তুলার নাম করছেন না আমরা যে দুপুরে খাওয়ার জন্য যে বাড়িতে খাওয়ার জন্য যে এতোগুলো জিনিস অর্ডার দিয়েছি আমার জিনিসটা কখন আসবে এইটা বলুন আর আপনার ডেলিভারি বয়ও ফোন ধরছে না কি করবো না আপনি বলছেন যে যাচ্ছি যাচ্ছি হ্যাঁ কখন আসবেন এখনো তার মানে আপনার ডেলিভারি বয় বেরোয়নি এইগুলো কি ঠিক হ্যাঁ কখন ধরে বলেছি যে খাবার অর্ডার দিন দুপুরবেলা টাইম হয়ে যাচ্ছে হ্যাঁ এইগুলো ঠিক নয় হ্যাঁ ঝাড়গ্রামের মতন একটা জায়গায় আমি মাল পেতে এতো দেরি হচ্ছে এইগুলা আমি কি পয়সা দেবো না না আপনি আমার কাছে পয়সা নেবেন না হ্যাঁ এরপরে বলবেন যে এই এই বেলা হবে না সন্ধ্যাবেলা টিফিন করে নেবেন তাহলে আমরা কি সন্ধ্যাবেলা খাবো দুফুরের খাবার হ্যাঁ এইগুলা ঠিক নয় আপনাকে তো ফোন করছি আপনি তো ধরবেন না ধরবেন না করে ধরলেন আর ডেলিভারি বয়কে এতবার ফোন করছি সে ধরার তো নাম গন্ধই নয় ফোনটা কাটেও নি যে ব্যস্ত আছে ফোনটা কেটে দেবো তা নয় ফোনটা হয়তো সাইলেন্ট করে রেখে দিয়েছে কি ব্যাপার আমার মাল কি আমি পাবো না এইটা বলুন আর আপনি এতক্ষণ পর কেন ফোনটা ধরেছেনে হ্যাঁ আমাদের কি মানুষ বলে গন্য করেন নি হ্যাঁ আমরা কি পয়সা দেবো না আপনার আপনারা কাছে কি আমি বিনা পয়সায় খাবো নাকি